পশ্চিম মেদিনীপুরের একটি বিধায়কের নাম হলো সৌমেন মহাপাত্র তিনি এই এলাকার অনেকগুলো কাজ ভালো ভালো কাজ এখানে করে গেছেন এছাড়াও যে এই জেলায় যে সরকারি বা রাজনৈতিক কাঠামো বা যে প্রশাসনিক ভাগ আছে সেইগুলোও কিন্তু খুব ভালো সেগুলোও কিন্তু সাথে সাথে অনেক রকমের কাজ করে আমাদের যে প্রশাসন হয় সেটাও দেখে জেলার অন্যান্য যে কাজগুলো হয় সেগুলোও কিন্তু এরাই দেখে তো আমি মনে করি এই যে সৌমেনবাবু তিনি কিন্তু বিধায়ক হয়ে অনেকগুলো ভালো ভালো কাজ করেছেন আমাদের মহকুমা হলো তমলুক তমলুকের এমন অনেক বিধায়ক আরও আছেন আমার যেগুলোর নাম জানা নেই তারাও কিন্তু খুব ভালো ভালো কাজ করেছেন তারাও কিন্তু আজকে এমন এমন কাজ করেছেন যেগুলো আমাদের জেলাকে অনেকটা উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছে তো আমি মনে করি পূর্ব মেদনীপুর জেলা সে সংস যে সরকার বা রাজনৈতিক কাঠামোগুলো আছে রাজনৈতিক কাঠামো অনেকটা না এর দিকে গেলো মানে নেতিবাচক হলো অনেকটা পজেটিভ মানে ইতিবাচকও আছে কিন্তু তা আমি মনে করি যেটা দরকার সরকারের সেটা কিন্তু এখান থেকে পাওয়া যায়